হ্যাঁ সাধারণত পশুপালনে বিভিন্ন ধরনের প্রাণীই বড়ো করা হয় যেমন আমার বাড়িতে গরু আছে আর ছাগল আছে আমি আগে চাষ করতাম না তারপর দেখছি আশেপাশের মানুষজন গরু চাষ করেছে হ্যাঁ সেখান থেকে গরুর দুধটা পাচ্ছে ওরা ছাগল চাষ করেছে ছাগলের তো একটা ছাগল থেকে ওর বাচ্চা হলো সে বড়ো হলো বিক্রি করছে সেখান থেকে একটা টাকা ইনকাম আসছে তারপরে ওইসব দেখার পরও আমি ভাবলাম যে আমিও যদি একটা গরু বা ছাগল পুষতে পারি সেখান থেকে আমার মনে একটা অনুভূতি হলো যে আমিও যদি গরু ছাগল কষ্ট করতে পারি আমিও ওদের কাছ থেকে উপকারও পাব প্লাস হচ্ছে কিছু টাকাও ইনকাম করতে পারবো যেমন গরুর থেকে আমি দুধটা পাচ্ছি আমার বাড়ির বাচ্চা বড়ো সবাই দুধটা খাচ্ছে কারণ বাইরের থেকে যদি দুধ কিনি সেটা অনেক ভেজাল মেশানো থাকে অনেক সময় জল মেশানো থাকে তাহলে বাইরের দুধটা অতটা ভালো লাগে না বাড়িতে যদি গরু থাকে তাহলে সেখান থেকে দুধটা যদি আমি না নিই সেটা ভালো দুধ সেইখানে আমি কখনও দুধ থেকে দই করতে পারছি কখনও ছানা করতে পারছি কখনও মিষ্টি বানাতে পারছি সব কিছুই পাচ্ছি এই জন্য আমার মনে হলো যে গরুটা পোষা দরকার আবার ভাবলাম ছাগল একটাকে না তাহলে ছাগলটাও আমাদের নিজেদের জমি আছে সেইখানে আমাদের ঘাস চাষ হয় তাই এই ছাগলটাও আমি চাষ করলাম যে গরুটা যেহেতু ঘাসটা খেয়ে থাকছে তাহলে ওর সাথে যদি ছাগলও পুষি আমি তাহলে ও ঘাস টাস খেয়ে বড়ো হয়ে যাবে বা ওর থেকে বাচ্চা হবে সেখান থেকে আমি কিছু ওগুলো বিক্রি করে টাকাও ইনকাম করতে পারবো এইভাবে পশুপালনের জন্য আমার মনের ভিতর একটা কৌশল আসলো আর এটাই তার উৎস হিসাবে আমি ভাবছি যে এটাই আমার আয়ের উৎস